ভারতে চাকরির অবস্থা ভীষণ খারাপ কারণ ভারতে এখন এই মুহূর্তে কোনো চাকরির পরীক্ষার নিয়োগ হয় না প্রাইমারি বলুন এসএসসি বলুন জিডি বলুন পুলিশ বলুন সেরকমভাবে কোনো নিয়োগ হয় না যদিও নিয়োগ হচ্ছে সেগুলোতে রাজনৈতিক দিক দিক থেক দিক থেকে দুর্নীতির সীমা নেই টাকা ছাড়া কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না যার ফলে এখন তরুণদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে কিছু চ্যালেঞ্জের সুযোগগুলি পাওয়া গিয়েছে সেগুলো হচ্ছে পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাচ্ছে যেমন অল্প বয়সী তরুণেরা অগ্নিবীরের মতন পরীক্ষায় বসে তারা সেখান থেকে এ কে পরীক্ষায় চান্স পায় এবং পরীক্ষায় দেওয়ার পর তারা সেই সুযোগটা পায় জিডি পরীক্ষা হচ্ছে তাতে বহু তরুণ ছেলে মেয়েরা তারাও কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে রেলওয়েতে অনেক সুযোগ সুবিধা রয়েছে বিমানবন্দরে এয়ারফোর্সে এ এছাড়াও বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জবের জন্য কিন্তু ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে কিন্তু সরকারি চাকরিতে সেই রকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না কারণ সরকারি চাকরির পরীক্ষাগুলি প্রায় বন্ধের মুখেই অ অনেক দিন ছাড়া ছাড়া পরীক্ষা হয় যেমন প্রাইমারির পরীক্ষা বা এসএসসির পরীক্ষা এসএসসির নিয়োগ পাঁচ বছর ছাড়া ছাড়া হয় কিন্তু পাঁচ বছরের জায়গায় আজ দশ বছর হয়ে গিয়েছে কিন্তু এসএসসির পরীক্ষা এখন পর্যন্ত হয়নি এর ফলে অনেক এক তরুণেদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের সঙ্গে যখন অন্য বয়সের তরুণেরা এসে পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু সেই বেশি বয়সের তরুণদের এর কিন্তু সুযোগটা কম হ থাকছে কারণ তারা অনেক দিন হলো পড়াশোনা থেকে বেরিয়ে যাচ্ছে তারা পরীক্ষা দেওয়ার পর যখন হচ্ছে না বা কোনো সুযোগ পাচ্ছে না তখন কিন্তু তারা আর আগ্রহ দেখাচ্ছে না যার ফলে আমাদের ভারতে বেকারত্বের হার দিনকে দিন বেড়েই চলেছে কিন্তু এখন একটু সুযোগ দেওয়া হচ্ছে আরও বিভিন্ন রকম পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অগ্নিবীরের মতন রেলওয়েতে অনেক কিছু নিয়োগের ব্যবস্থা করা হয়েছে জিডির ফর্ম ছাড়া হচ্ছে পুলিসের ফর্ম ছাড়া হয়েছে প্রাইমারির পরীক্ষাও দুবার হয়েছে এর ফলে তরুণেরা কিছু সুযোগ পাচ্ছে